আমি দশ দিন আগে একটি ছোট গল্প বই পড়েছিলাম সেই ছোট গল্প বইয়ে আমি খরগোশ এবং কচ্ছপের যে কাহিনিটা পড়েছিলাম সেই কাহিনিটি থেকে আমি এই উপলব্ধিতে পৌঁছেছি যে যতই সাফল্য অর্জন করার জন্য যতই বুদ্ধিমত্তা হও না কেন যদি সময়ের জন্য অহংকার জীবনের মধ্যে চলে আসে তাহলে সেই সাফল্য আমরা অর্জন করতে পারি না কচ্ছপ ধীরে ধীরে তার লক্ষ্যে পৌঁছে পৌঁছে যাচ্ছিল কিন্তু খরগোশ খুব স্পিডে যাওয়ার পর অর্ধেক রাস্তায় সে ঘুমিয়ে পড়ে এবং তার ঘুম ভাঙে যখন কচ্ছপ ধীরে ধীরে তার লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর সে তার ফলে কচ্ছপ জয়লাভ করে এবং খরগোশ হেরে যায়